হ্যাঁ ক্যা ক্যাব ড্রাইভার আমি আপনার বলা জায়গায় আমি পৌঁছে গিয়েছি দাঁড়িয়ে আছি ওখানে আপনাকে এখনও দেখতে পাচ্ছি না আমি মোটামোটি অনেকক্ষণ আগেই এসেছি আপনার ল্যান্ডমার্কের জায়গাটা যেটা আমি বলে দিচ্ছি আপনাকে একটা ট্রান্সফরমার আছে লাইট পোস্ট আছে ট্রান্সফরমারটার পাশেই আমি দাঁড়িয়ে আছি দয়া করে একটু তাড়াতাড়ি আসবেন